হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ আকাশ রেস্তোরাঁ রায়চকের হ্যাঁ বলুন

আচ্ছা আপনি কি শুনেছেন নাকি যে আমাদের রেস্তোরাঁয় লুচি আর পোহাটা খুব জনপ্রিয় হ্যাঁ বলুন আমাদের এইখানে এক পিস লুচির দাম কিন্তু সাত টাকা ঠিক আছে আর পোহা তো মোটামুটি কেজি হিসেবে হয় এক কেজি পোহাতে মোটামুটি সাড়ে তিনশো টাকার মত লাগবে না আপনি আমাকে বলুন আপনি যেভাবে চাইছেন আমি কিন্তু সেভাবে বানিয়ে দেবো কেমন আমাদের রেস্তোরাঁতে এটাই নিয়ম যে কাস্টোমার আমাদের কাছে যেভাবে ডিমান্ড করে আমরা সেইটা ফুল ফিল করার চেষ্টা করি তো আমাদের রেস্তোরাঁটা পুরোপুরি নিরামিষ একটি রেস্তোরাঁ যেকোনো পুজো পার্বণে আপনারা নিঃসন্দেহে এখান থেকে খাবার নিয়ে গিয়ে খেতে পারেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বলছিলাম আমাদের এখানে একটি খুব জনপ্রিয় মিষ্টিও আছে আপনি একবার নিয়ে গিয়ে কিন্তু চেখে দেখতে পারেন হ্যাঁ রাবড়ি তো আছেই রাবড়িও আছে রাবড়ি আপনার কেজি আপনার পরে যাবে সাড়ে চারশো সাড়ে চারশো আপনি যদি নেন মোটামুটি আমি চারশো কুড়ি তিরিশ পর্যন্ত আপনাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি লিখে নিচ্ছি আপনি বলুন পোহা বললেন পাঁচ কেজি তাই তো আচ্ছা আচ্ছা আর রাবড়ি তিন কেজি আচ্ছা আর লুচি কতগুলো বললেন পঞ্চাশটা হ্যাঁ বাসন্তী পোলাও পনিরের যেকোনো নিরামিষ তরকারি সবই আছে আমাদের এইখানে

আচ্ছা পনির এমনি ধরুন প্লেট হিসেবে তো একটা নিই আমরা এক প্লেটে কিন্তু আপনার তো বেশি পরিমাণে চাই আমি একটা এস্টিমেট বানিয়ে আপনাকে এটা আপনার হোয়াটস অ্যাপ নাম্বার তো আমি আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি কেমন আপনি দেখে আমাকে জানান যে আপনার কোনটাতে কি লাগবে কেমন আচ্ছা ঠিক আছে